হ্যাঁ আমার প্রিয় খেলা সবচাইতে বেশি ভালো হচ্ছে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে তো ক্রিকেটের আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি ধোনি ক্রিকেটটা আমার জন্য একটা ইমোশন যেটা খেললে আমি একদমই আমার মাইন্ড ফ্রেশ হয় আমি রিল্যাক্স ফিল করি ক্রিকেটটা খেললে ক্রিকেটটা আমাকে বরাবরই পছন্দ ছোট থেকেই আমি ক্রিকেট খেলে আসছি তাই আমার ক্রিকেটের প্রতি একটা আলাদাই টান আছে আমি নিজে ক্রিকেট খেলাটা নিজের বন্ধুদের সাথে নিজের ফ্যামিলিদের সাথে খেলতে বেশি পছন্দ করি নিজের ভাই বোনদের সাথে খেলতে বেশি পছন্দ করি আর আমরা যখন ক্রিকেট খেলি তখন একটি আমাদের বাড়ির পেছনে যে মাঠটি আছে সেই মাঠে আমরা ক্রিকেট খেলি এবং নিজের মামা মামি ভাই বোন বন্ধু বান্ধব তাদের সাথে আমাকে ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে